আমার নাম পিংকি দলুই আমি ব্যাঙ্গালোর যাওয়ার জন্য ও একটা ক্যাব বুক করেছিলাম যাতে আমি যথাসময়ে রেল স্টেশনে গিয়ে পৌঁছাতে পারি তো ক্যাবের ড্রাইভার তার নির্দিষ্ট কিছু কারণের জন্য আসতে দেরি করায় আমার আর ট্রেনটা মিস হয় তো আমার পক্ষে এখন ব্যাঙ্গালোর যাওয়া কিছুতেই সম্ভব হয়ে উঠছে না কারণ এর পরের এর কারণ এর পরের ফ্লাইট ফ্লাইটের টিকিট কাটলে আমার আগের টিকিটের টিকিটটা মিস হয়ে যাবে সেই জন্য আমার ব্যাঙ্গালোর যাওয়া সম্ভব হয়ে উঠছে না সেই জন্য আমি ক্যাবের ড্রাইভারের কাছ থেকে আমার টিকিটের টাকা ফেরত চাই নাহলে আমি ভাড়া দিতে পারবো না কারণ আমার পক্ষে ভাড়া দেওয়া সম্ভব নয় আমি আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতেই পারিনি সেই জন্য আমি আমার আর ভাড়া আমি দিতে পারবো না অথবা আমার আমাকে ভাড়া দিতে যদি হয় তো আমার টিকিটের টাকা আমি ক্যাবের ড্রাইভারের কাছ থেকে ফেরত চাই আর কারণ আমার ব্যাঙ্গালোর আর আমার যাওয়া আমার পক্ষে এখন কিছুতেই সম্ভব নয়